শিউলি পেঁপে এরম ধরনের অনেকগুলো গাছ আছে যারা একটুতেই জল পেলেই মারা যায় আর গাছগুলি খুব সূক্ষ্ম ভালো মাটি চাই জল চাই পরিমাণ মতো একটু বেশি জল হলেই গাছগুলো মারা যায় বেশি বর্ষা হলে গাছগুলোকে আর বাঁচিয়ে রাখাই যায় না সুতরাং এই গাছগুলোকে খুব যত্নে রাখতে হয় কঠোর শীতকালে কঠোর গ্রীষ্মকালে এদের ততটা ট্রিটমেন্ট করতে হয় না কিন্তু গাছগুলো বর্ষাকালে জল পেলেই হঠাৎ করেই মারা যায় আর শীতকালে তো নানা রকম ফুল গাছ তো আছেই এইসব ফুল গাছ যেমন ধরুন ডালিয়া চন্দ্রমল্লিকা এই ডালিয়াটা একটু বেশি করে যত্ন নিতে হয় চন্দ্রমল্লিকা আরো অনেক ফুল গাঁদা এই গুলো অতটা করে যত্ন নিতে হয় না কিন্তু ডালিয়া ফুল গাছটার যথেষ্ট পরিমাণে সার জল ওষুধ পরিমাণ মতো দিতে হয় আর ঠিকঠাক না দেখতে পারলেই গাছ বেশি বেড়েও ওঠে না আর গাছের ফুলগুলো বেশি বড় হয় না সুতরাং ডালিয়া ফুলের খুবই যত্নশীল ফুল যতটা দেখতে সুন্দর ততটাই এদের যত্ন করতে হয় আর গোলাপ ফুল তো লেগেই আছে গোলাপ ফুলের কিন্তু দেখতে সুন্দর হলেও গোলাপ ফুলের অতটা যত্ন করতে হয় না গোলাপ ফুলের ঠিকঠাক মতো জল দিলেই গাছ এমনিতেই বেড়ে ওঠে শীতকালে গাছ বাঁচিয়ে রাখতে গেলে খুব একটা কষ্ট হয় না কিন্তু কঠোর গ্রীষ্মকালে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায় গরমে রোদে গাছগুলো শুকিয়ে যায় ওই জন্য সকাল বেলা বেশি করে জল দিতে হবে আবার বিকেল বেলাও জল দিতে হবে দিনে দুবার করে জল দিতে হয় গরমকালে প্রচুর পরিমাণে সূর্যের তেজ থাকে আর গাছের জলগুলো বেশি দিতে হয় নাহলে মাটি থেকে জলগুলো শুষে নেয় সুতরাং গ্রীষ্মকালে গাছগুলো বাঁচিয়ে রাখা একটু কষ্ট হলেও শীতকালে ততটা কষ্ট নয় আর পেঁপে গাছ আর শিউলি ফুল গাছ এইগুলোতো বর্ষাকালের একটু জল বেশি পেলেই মারা যায় সুতরাং এদের বর্ষা থেকে একটু বাঁচিয়ে রাখতে হয় বা একটু উঁচু জায়গায় গাছগুলো পুঁতলে গাছগুলোতে জল একটু কম দিলে গাছগুলো এমনিই বেঁচে যায়